আমরা হাওড়া জেলার বাসিন্দা আমরা বাঙালি তাই আমরা মূলত বাঙালি খাবারই বেশি পছন্দ করি এই যেমন ঘুগনি মুড়ি চপ পরোটা বা ডিম কষা ইত্যাদি খাবারই আমাদের সকালের টিফিন হিসেবে প্রায়ই খাওয়া হয় যেমন এখানে গণেশদার দোকানের কচুরি ঘুগনি ডিমের কারি খুবই বিখ্যাত এছাড়া কেউ যদি মুড়ি ঘুগনি ডিম ভাজা খেতে চায় সে ক্ষেত্রে লালুদার দোকানে এই সমস্ত পাওয়া যায় এছাড়া টুকুনদার দোকানের চা বিস্কুট ইত্যাদি পাওয়া যায় এই চা আমাদের প্রায় প্রত্যেকেই সকালে বিকেলে খেয়ে থাকে তাই টুকুন দার দোকান এ ক্ষেত্রে সেরা চা বিক্রি করে এছাড়া বাঙালি খাবার হিসেবে আমি বলব মোহিনী হোটেলের বাংলা খাবার খুবই বিখ্যাত এখানে সকালবেলা ওই এগারোটা থেকে ভাত ডাল মাছের কারি বিভিন্ন রকম মাছ থাকে সেখানে এছাড়া চিংড়ি চাটনি পাঁপড় ইত্যাদি সহযোগে খাবার দেওয়া হয় এখানে মূলত চারটে থেকে পাঁচটা পর্যন্ত বিকেলে খাবার পাওয়া যায় সকালের দিকে খাবারটা অনেকটা ফ্রেশ থাকে প্রচুর মানুষজন এইখানে খাবার খেতে আসে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা খাবার ছাড়াও আমরা এখন অনেকটাই অন্যান্য খাবারের প্রতি যেমন বিরিয়ানি মোগল আমলের খাবার এছাড়া চাইনিজ খাবারের প্রতি অনেকেই ঝুঁকেছে সে ক্ষেত্রে স্কাইলার্ক রেস্টুরেন্টের মটন কষা অন্যতম বিখ্যাত খাবার এছাড়া তেজপাতা রেস্টুরেন্টের বিরিয়ানি খুবই বিখ্যাত এছাড়া রোল সেন্টারে যারা রোল খেতে পছন্দ করেন চিকেন রোল এগ রোল বিভিন্ন রকমের রোল পনির রোল পনির টিক্কা রোল ইত্যাদি রোল জাতীয় খাবারের জন্য রোল সেন্টার খুবই ভালো পরিমাণ কোয়ালিটির রোল বিক্রি করে থাকে এছাড়া রয়েছে দ্য ফ্রেশ ফ্রাই রেস্টুরেন্টের বিভিন্ন রকম ফ্রাই আইটেম চিকেন কাটলেট চিকেন কবিরাজি ফিস কাটলেট ফিস ফিঙ্গার ফিশ চপ প্রণ চপ ইত্যাদি ওইখানে খুবই ভালো ভাবে বিক্রি হয় এবং ওরা প্রচুর হাইজিন মেনটেন করে ওদের দোকানটা মূলত বিকেল তিনটের থেকে ওপেন হয় ফিশ ফ্রাই এরা সন্ধে আটটা নটা অব্দি খাবার বিক্রি করে এছাড়া রয়েছে শের ই পাঞ্জাব ধাবা এটি একটি বিখ্যাত ধাবা এখানে আপনি সমস্ত রকমের রেস্টুরেন্টের খাবার একসাথে পেয়ে যাবেন এটি অন্যতম সেরা এছাড়া রয়েছে মেনল্যান্ড চায়না বলে একটি রেস্টুরেন্ট যেখানে আপনি চাইনিজ খাবারের বিভিন্ন সম্ভার পাবেন যেমন চিলি চিকেন আপনার ফ্রাইড রাইস বিভিন্ন রকমের চাউমিন বিভিন্ন রকমের নুডুলস এখানে অন্যতম বিখ্যাত খাবার